আমি নিজের ব্যাপারে কিছু বলছি আমি হচ্ছে পার্লার শিখতাম পার্লারের কাজ খুব করতে ভালো লাগে আর পার্লারের কাজ হচ্ছে করতে করতেই আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সেইজন্য সেই কাজটা আর হচ্ছে আমার এগিয়ে নিয়ে যাওয়া হয়নি যদি কোনোদিন পরে সুযোগ পাই সেই কাজটা আমি আরও সম্পূর্ণ করতে চাই পরে